এটা কি এক্সপ্রেস মোবাইল শপ আমি একটা ফোন নেওয়ার জন্য ফোন করছিলাম আর কি আপনাদের বিজ্ঞাপনে দেখলাম যে ইএমআই এবং ডিসকাউন্টের মাধ্যমে ফোন দিচ্ছেন সেটা দেখা জানার জন্য ফোন করছিলাম হ্যাঁ নিতাম তো আমি একটা রেডমি বা ওপোর এরকম ধরনের কোনো ফোন আছে কি ওইখানে সব ফোনেই কি ছাড় দেওয়া হচ্ছে না শুধু নির্দিষ্ট কোনো ফোন রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি হচ্ছে তাহালে আপনার ওইখানে যাব যেয়ে একটু কথা বলব আচ্ছা ই এম আইএ নিলে কেরকম ডিসকাউন্ট দেবেন বা কি ছাড় আছে আচ্ছা আচ্ছা মানে সব ফোনে নয় তাই তো আচ্ছা রিয়েলমি এবং ওপো বা রেডমিতে কেরকম দাম থাকে আর ওই ফোনগুলো ওই ফোনগুলো ইএমআই এ দেবেন তাই তো ওপোটা আচ্ছা ইএমআই এ নিলে আপনাকে মাসে মাসে কীভাবে শোধ দেবো কত টাকা এক্সট্রা নেন আচ্ছা আমাকে প্রত্যেকবারই আর যেতে হবে না তাই তো আছ এখন আর ফোন কিনলে ফোনের সঙ্গে ইএমআই এ নিলেও কিছু গিফ্ট বা যে কুপনের অফার বলছেন ওই অফারগুলো বা গিফ্টগুলো আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে যাব আজকে বা কালকের মধ্যে আমি চেষ্টা করছি যাবার জন্য আমি যেয়েই সেখানে কোনো কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে না কি ঠিক আছে আমি তাহলে আজকে বিকেলের দিকটায় চেষ্টা করছি নাহলে কালকে যাওয়ার চেষ্টা করব আপনার সঙ্গে বাকি কথা বলব ওকে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আমি আমার ছেলেকে নিয়ে যাব তাহলে হুম ধন্যবাদ